আমার জীবনে এমন একটা সময় এসছিলো যেটা আমাকে দু দিকেই সামলাতে হয়েছিলো কেন না একদিকে বিয়ে ছিলো আর একদিকে মৃত্যু আমাদের ঘরেরই একটা বিয়ে হচ্ছিলো এবং নিজেরই আত্মীয়ের মধ্যে একজন মারা গেছিলো তো আমি আগে আমার যেখানে মৃত্যুদেহটাকে আগে গিয়েছিলাম মৃত্যুদেহর কবর পর্যন্ত দেওয়া পর্যন্ত সেখানে থেকেছিলাম মৃত্যুদেহ যতক্ষণ না কবর হয়েছে ততক্ষণ আসিনি তারপর জানা যার কবর হয়ে গেছে তারপর আমি আবার বিয়ে আমি বিয়েটা সামলেছি বিয়েটা এসে মানে রাত্রে বিয়ে ছিলো জন্য আমার এই বিয়েটাও সামলানো হয়েছে অপর দিক থেকে যেই মৃত্যু যে যিনি মরে গেছেন ওনার মৃত্যু শয্যা পর্যন্ত সব দিকেই সামলানো হয়েছে এবং সেই দিন একটা এমন একটা সময় এসেছিলো জীবনে সেই সময় যেন মানে না ভাবার মতো যেন কারও না আসে এই রকম টাইম একদিকে বিয়ে একদিকে মৃত্যু খবর খুবই খারাপ সময় সময়টা একদিকে ভালো ছিলো ভালো সময় যে হ্যাঁ বিয়ে বাড়ি আবার একদিকে সে বিয়ে বাড়িতেই আবার একটা খারাপ সময় চলে এলো যে হ্যাঁ এই রকম আমার আত্মীয় মারা গেছে এর থেকে খারাপ টাইমও হয় না আবার এদিকে একটা ভালো টাইমও হয় না মানে দুটোই ছিলো দুটোই সময় ছিলো সেই সময়টা মানে জীবনে মনে রাখার মতো কোনো দিন ভোলার মতো নয় আর এরকম টাইম ভুলাও যায় না কেন না এটা জীবনে একটা এমনই একটা টাইম যে টাইমটা আমাকে দুদিকেই পুরো করতে হয়েছে মানে দুদিকেই যে লক্ষ্যটা ছিলো দুদিকেই পুরো করেছি একদিকে মৃত্যুটাকেও মানে দেখতে হয়েছে আবার এদিকে বিয়েটাকেও সামলাতে হয়েছে কিন্তু আমি দুদিকই সামলেছিলাম একদিকে আমার মরা ঘর যে ওটাও সামলেছি আবার ওই দিকে আমার বিয়ে ঘর এটাও সামলেছি